আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রীতিনীতি পুজো উপলক্ষে যেমন করা হয় যেমন এ এখানে শীতলা পূজাতে আমাদের এখানে কিছু অনুষ্ঠান করা হয় সে অনুষ্ঠান গান করা হয় অনুষ্ঠান অর্কেস্ট্রা হয় এবং মনসা পুজো মনসা পুজোতে আমাদের মনসা পুজোতে অনুষ্ঠান করা হয় এবং গোটা গ্রামবাসীকে মনসা পুজোতে খাওয়ানো হয় এবং কালী পূজা মহরম কালী পূজা মহরমে অনেক ধরনের উৎসব হয় সেই উৎসবে সবাইকে আমন্ত্রণ করা হয় গোটা গ্রামবাসীকে এবং সেখানে পুজোতে সব গ্রামবাসিনীকে বাসীকে খিচুড়ি খাওয়ানো হয়